প্রাণীদের যত্ন এই বিষয়টি আমি আমার বাড়িতে ছোটোবেলা থেকেই দেখে আসছি আমি আমার বাড়িতে যখন ছোটো ছিলাম তখন দেখেছি আমাদের বাড়িতে অনেক গরু প্রতিপালন করা হতো গরুর সাথে সাথে কিছু ছাগলও ছিলো কিছু হাঁসও ছিলো তাদেরকে আমার দিদা দেখেছি নিজের সন্তানের মতন ভালবাসতো তাদের কিছু শরীর খারাপ হলে আমার দিদারও কিছু সারা দিন খাওয়া হতো না তাদের একটু শরীর খারাপ হলে তা তারা কী খাওয়া দাওয়া করবে তাদের প্রয়োজনীয় কী পথ্য কী ওষুধ সে সমস্ত তো ছিলোই এবং কোনো গরু যদি কোনো গর্ভবতী গাই রয়েছে তার হয়তো দু দিন বাদেই একটি বাচ্চা হবে তাকে দেখার জন্যে যথেষ্ট ভালো ডাক্তার এবং ওষুধ পথ্য সমস্ত কিছুই কিন্তু আমার বাড়ির লোকেরা ব্যবস্থা করে দিত এবং সময়ে সময়ে এসে যে পশুর চিকিৎসক তিনি এসে তাকে দেখে যেতেন এবং তারপর দেখতাম যে আস্তে আস্তে সেই গরুর বাচ্চা হলো এবং বাচ্চাকেও আমার বাড়ির লোকেরাই প্রতিপালন করতো এই জিনিসটা যেন আমাদের বংশ পরম্পরাতেই হয়ে আসছে আমাদের বাড়িতেও বর্তমানে কিছু কুকুর রয়েছে বেড়াল রয়েছে তাদেরকেও সময়ে সময়ে ভ্যাকসিন দেওয়া ওষুধ দেওয়া তাদের যাতে কোনো অসুবিধে না হয় এবং তাদের জন্যে যাতে কোনো মানুষের না সমস্যা হয় সেগুলোও কিন্তু আমরা দেখে রাখি তাদের প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ তারা যে সমস্ত খাবার খায় তাদের শরীর খারাপ হলে যাতে কোনো কষ্ট না হয় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা তা করার চেষ্টা করি এবং তারা তো অবলা তারা সমস্ত কিছু বলতে পারে না তাই আমরা চেষ্টা করি তাদের কষ্টগুলোকে একটু কমানোর আমার মাও দেখেছি আমার মা দেখেছি নানান খবার না খেয়ে আমার বাড়ির ওই অবলা বাচ্চাটার জন্য রেখে দেয় যাতে সে পেট ভরে দুটো খেতে পায় এবং আশেপাশের যে সমস্ত অবলা প্রাণীগুলো আছে তাদেরকেও কিন্তু দেখাশোনা করি আমরা এবং উপযুক্ত সময়ে তাদেরকে কিছু ওষুধও দেওয়া হয় এইভাবে আমরা কিন্তু পশুপালন করছি এবং ঐতিহ্যগতই বলতে পারেন বা বংশ পরম্পরাই বলতে পারেন এইভাবে আমরা সুন্দরভাবে পশুপালন করে আসছি এবং করে যাবো